সার্ফিং হল সমুদ্রের ঢেউয়ের গতিকে একটি ছোট্টো পাটাতনের মধ্যে ব্যালেন্স করে এগিয়ে চলা এবং গতি অর্জন করার একটি খেলা যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হওয়ার জন্য এটি মানুষকে বিশেষ করে পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে থাকে